হ্যাঁ হ্যাঁ বলছি বলুন ডক্টরের সাজেস্ট বলতে এখানে ভালো স্পেশালিস্ট রয়েছে বুকের আপনার কী সমস্যা আচ্ছা তো আপনার কী এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে আমি কিছু ওষুধ আপনাকে সাজেস্ট করছি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আপনি আপাততর জন্য ওইগুলো মানে কিনে খেতে পারেন আর তারপরে এখানে আমাদের ভালো ডক্টর রয়েছে ঠিক আছে পার্থ চ্যাটার্জী আসানসোল ডিসট্রিক্ট হসপিটালে তো আপনি যদি চান তো ওখানে এসে একবার দেখিয়ে নিতে পারেন আপনি যদি আসেন তাহলে আপনার নামটা আমি রেজিস্টার করে রাখব আপনি কি আসবেন তো আপনি কখন আসবেন সেটা একটু বলুন উনি রোজই বসেন উনি রোজই বসেন আপনি যেকোনও দিন আসতে পারেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ আপনি আপনাকে বললাম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছি আপনি দেখে নেবেন একটু ওষুধগুলো আপাতত এগুলো আপনি কিনে খান তারপরে যত জলদি পারেন ডক্টরের কাছে এসে দেখিয়ে যান উনি ভালো ডক্টর আশা করি ঠিক হয়ে যাবে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা আপনি কখন আসবেন বললেন তাহলে বলুন আপনি আপনার নামটা জিজ্ঞেস উনি সকালে আটটার থেকে বসেন আটটা থেকে বারোটা আচ্ছা আপনি কোন দিন আসবেন সেটা বলুন আচ্ছা আপনি তাহলে ফোন করবেন তারপরেই আমি আপনার নামটা রেজিস্টার করব আচ্ছা ঠিক আছে

ঠিক আছে আপনি ওনার কাছে চলে আসবেন আমি আপনার নামটা লিখে রাখছি

হ্যাঁ রাখুন